হুম হ্যালো আর ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন হুম হুম হুম হুম হুম হ্যাঁ পাবেন আপনি শীতকালীন অনেক রকম ফুলই পাবেন এখানে চন্দ্রমলিকা গাঁদা ডালিয়া হ্যাঁ আর গোলাপের চারাও আছে আপনি কি নিতে চান বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন হুম ছোটো গাছ নিলে পার পিস দশ টাকা করে আর বড়ো নিলে একটু সেই সাইজ অনুযায়ী একটু দামটা হবে আপনার হুম বিভিন্ন সাইজের গাছ বিভিন্ন একটু দাম তো হবেই বুঝতেই পারছেন রেড পাবেন আর আর বিভিন্ন কালারই আছে আমার কাছে হ্যাঁ আপনি আপনি আসুন আপনি আসুন এসে নিজে পছন্দ করে নেবেন হ্যাঁ বিভিন্ন কালারের গোলাপই আছে আর সেটাও কিন্তু ওই গাছ অনুযায়ী হ্যাঁ আপনি আসলেই বুঝতে পারবেন দোকানে হ্যাঁ

না দাদা আমি তো অনলাইনে তো পাঠাতে পারবো না সেই ব্যবস্থা নেই আপনাকে এসেই নিতে হবে এখানে হুম সাজাবার জন্য আচ্ছা আচ্ছা গাছ সবেই গাছ হু হ হুম হ্যাঁ পাওয়া যাবে সেটাও তো দাদা আপনার আপনি কতগুলো গাছ নেবেন কেমন টাইপের কত বড়ো বড়ো গাছ নেবেন সেই অনুযায়ী একটা রেট হয়ে যাবে হুম

ঠিক আছে আপনি আসুন হ্যাঁ হুম আপনি আসুন দেখে আপনি কী কী ফুল নেবেন কী কী গাছ নেবেন আপনি এসে আমাদের এখানে অনেক রকমই গাছ পাওয়া যায় হ্যাঁ আপনি এসে দেখে নেন হুম হুম

না আমাদের গাছের কোয়ালিটি খুব ভালো হু হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি আসুন আমি দোকানেই থাকবো ঠিক আছে হুম ঠিক আছে হম হুম হুম ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ হুম